আমি আমার বাগানে বিভিন্ন ধরণের গাছপালা লাগাই এর মধ্যে যেমন বেশ কিছু সবজি রয়েছে বেশ কিছু শাক রয়েছে এবং বেশ কিছু বড়ো গাছপালাও রয়েছে এছাড়াও বিভিন্ন ধরণের ফুল ও ফলের বাগান রয়েছে সবজির মধ্যে আমি বিভিন্ন ধরণের সবজির বা মোরসুমি ফসল লাগাই যেমন বাঁধাকপি ফুলকপি বেগুন টমেটো এবং বিট গাজর কাঁচা লঙ্কা বিভিন্ন ধরণের সবজি লাগাই এবং এগুলির থেকে আমার সাংসারিক ব্যয় হয় এছাড়াও বিভিন্ন ধরণের ফুল যেমন গাঁদা গোলাপ জবা ইত্যাদি আমি লাগিয়ে থাকি এছাড়াও বেশ কিছু বড়ো গাছের মধ্যে আমি বেশ কিছু দেবদারু এবং শিশু আকাশমনি বিভিন্ন ধরণের গাছ লাগাই এগুলি বেশ কিছুটা বড়ো হয়ে গিয়েছে এবং ভবিষ্যতে এর থেকে আমার অর্থ যোগানের আশা রয়েছে ফলে এই ধরণের গাছ গুলি আমার অনেক উপকারে আসবে এছাড়াও বিভিন্ন ধরণের আম জাম কাঁঠাল ও অন্যান্য বেশ কিছু ফলের গাছও আমার বাগানে রয়েছে